আমাদের ঝাড়গ্রামের স্কুলে মূলত সব বিষয়ই পড়ানো হয় যেমন ইতিহাস ভূগোল বাংলা ইংরেজি তাছাড়াও এখানে বিজ্ঞান শিক্ষাও রয়েছে যেমন জীবনবিজ্ঞান থেকে জড়বিজ্ঞান এবং অঙ্কটা আমাদের স্কুলে ভালোভাবেই শেখানো হয় আমাদের ইস্কুলের শিক্ষকরা খুবই সুশিক্ষিত এবং আমাদের সাতে খুবই ভালো ব্যবহার করে সুশীল ব্যবহার তাদের এবং তারা বোঝান আমাদিকে ভালোভাবেই এবং লাইব্রেরীতে আমরা ক্লাস করতে যাই মাঝে মধ্যে তখনও শিক্ষকরা আমাদের বুঝিয়ে দেন টিফিন টাইমে কেউ কেউ কোনো পড়া বুঝতে না পারলে টিফিন টাইমেও বোঝানো হয় এর থেকেই আমরা বোসত বলতে পারি যে আমাদের ঝাড়গ্রামের অনেক শিক্ষক রয়েছে তারা সুশিক্ষিত এবং সুশীল আমাদের ছাত্রদের সাথে খুবই ভালো ব্যবহার করেন এছাড়াও আমাদের যে ল্যাব ক্লাস এই ল্যাব ক্লাস আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমাদের জানতে পারি জড়বিজ্ঞানের বিভিন্ন ফর্মুলা বা সূত্র এবং জীবনবিজ্ঞানে অনেক কিছু এ রিসার্চ করে এ জানা যায় এবং ভূগোলে আমাদের ভূগোলের স্যার অনেক জায়গা ঘুরতে নিয়ে যায় এবং ভমণ করে দেখান যে আমাদের এ নায়েগ্রা জলপ্রপাত হাত এবং বিভিন্ন জলপ্রপাত সম্পর্কে জানান